আমি কিছু যানবাহনের নাম বলছি সেগুলি হলো অটো রিকশা বাইক দ্বি চক্রযান কার্গো শিপ উড়োজাহাজ যুদ্ধ বিমান হেলিকপ্টার ডুবোজাহাজ এক্কাগাড়ি গরুর গাড়ি ঘোড়ার গাড়ি বাস ট্রাম দোতলা বাস ট্রেন গাড়ি মেট্রো রেল স্কুটি অ্যাম্বুলেন্স জাহাজ পালকি রথ চন্দ্রযান ট্র্যাক্টর দমকল ট্যাক্সি রোড রোলার রকেট জেট বিমান কলার ভেলা পাতার নৌকো বাচারি নৌকা লম্বাপদি নৌকা গহনা নৌকো ঘাসি নৌকা নায়রি নৌকা সাম্পান নৌকা ইলশা নৌকা কোষা নৌকা পানসি নৌকা মারুতি ভ্যান স্লেজ গাড়ি সওদাগরি নৌকা ল্যাম্বরগিনি বুগাটি পালসার এন এস দুশো পালসার আর এস দুশো বি এম ডাব্লিউ মার্সিডিস ফেরারি থার এইচ টু আর এম টি ফিফটিন রোলস রয়েস অডি হায়াবুসা ডিউক বার বারোশো নব্বই ইত্যাদি